হ্যাঁ মাংসের দোকানের দিদি বলছো হ্যাঁ আমি হচ্ছে কাকলি বলছি দিদি চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি দিদি আমার হচ্ছে সামনের সপ্তাহে আমার ছেলের হচ্ছে জন্মদিন ঠিক আছে তো হ্যাঁ তো তোমার দোকান থেকেই তো মাংস নিই প্রত্যেক সপ্তাহে তো আমি ভেবেছি তোমার কাছ থেকেই নেবো তো ওই দিন কি দিতে পারবে দশ তারিখে জন্মদিন সকালেই নেবো আমি ঠিক আছে হ্যাঁ বললাম আমি তো মানে খুব একটা বড়ও করছি না খুব একটা ছোটোও করছি না ওই দুশো লোকের আয়োজন করেছি তো দুশো লোকের কত জন নেওয়া মানে কত কেজি লাগবে একটু বলুন তো দিদি হুম হুম হ্যাঁ আমি মানে বাড়িতে আলোচনা করেছি যে আমি পনেরো কেজি নেবো একটু বেশি করে নিয়ে রাখবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পনেরো কেজি তাহলে দিতে পারবেন তো দশ তারিখে হুম হ্যাঁ হ্যাঁ বলছি ওই যে গলা টলাগুলো দেবেন না ঠিক আছে গলা স্টমাক মেটে হ্যাঁ এইগুলো দেবেন না আর হচ্ছে লেগ পিস বানিয়ে দিতে হবে ঠিক আছে লেগ পিসগুলো দিতে হবে বানিয়ে

হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যেটুকু পরিমাণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেটুকু পরিমাণ পারবেন সেটুকু দেবেন আর বলছি কি আপনি তো দুশো কুড়ি টাকা করে নেন কেজি তো আমি তো অনেকটা পরিমাণে নেবো পনেরো কেজি তো তো কত কেজি মানে কত টাকা করে নেবেন যদি একটু বলে দেন তাহলে সুবিধা হয় হুম

হুম ঠিক আছে তাহলে দুশো দুশো করে নেবেন তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার কাছে অর্ডারটা দিচ্ছি আমি তাহলে দশ তারিখ সকালবেলা গিয়ে আটটার মধ্যে আমি জিনিসটা নিয়ে চলে আসবো ঠিক আছে না আমি একেবারেই একেবারেই দেবো গিয়ে দোকানে ঠিক আছে চিন্তা নেই আমি অবশ্যই যাবো আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে রাখলাম হ্যাঁ হ্যাঁ একদম